দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমি বাস করি তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আগের থেকে এখন অনেক উন্নত আগে যেমন আমাদের রাস্তাঘাট আমাদের কল লাইট এগুলো খুবই অসুবিধা ছিল এখন আমাদের সে সব অসুবিধা এতটা নেই কারণ আমাদের এখন রাস্তাঘাটও সুন্দর হয়েছে আমাদের কোনো রাস্তা কাঁচা নেই এখন রাস্তাঘাট পাকা হয়েছে আমাদের যে সব গরিব মানুষ যারা ঘর করতে পারে না তারা এখন তাদের সরকার থেকে তাদেরকে ঘর দেওয়া হয়েছে তারা ঘর পেয়েছে তার পরে যে আমাদের লাইট লাইটে আগে আমাদের লাইট ছিল না আমাদের হ্যারিকেন ইয়ে এমনি কিছু জ্বালিয়ে আমাদের থাকতে হতো তো এখন আমাদের লাইটেরও ব্যবস্থা হয়েছে তো দক্ষিণ চব্বিশ পরগনার যে উন্নতর যে ইয়েটা এখন অনেকটাই ভালো আর আমাদের যে এটা মানে মেয়েদের মেয়েদের যেমন মেয়েদের ক্ষেত্রে কোনো মেয়ের বাবা মার হয়তো মেয়ে খুবই গরিব মানুষ তার বাবা বা মা তাকে বিয়ে দিতে পারছে না তো সেক্ষেত্রে যদি একটা রূপশ্রীর ফর্ম পাওয়া যায় তো রূপশ্রী ফর্ম নিয়ে এসে যদি ফিল আপ করে সেটা জমা দেওয়া হয় যে ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তখন ছেলে মেয়ের উভয়ের বিয়ের বাড়ি বিয়ের যে কার্ড হয় সেই কার্ড নিয়ে ডেট ফেট ইয়ে করে সেই ফর্মটা জমা দেওয়া হলো জমা দিলে কিছু টাকা পয়সা পায় পঁচিশ হাজার টাকা মতো পায় সেটা দিয়ে যদি মানে এই বিয়ের এটা কাজটা তার বাবার অনেকটা সুবিধা হয় বিয়ের কোনো জিনিসপত্র কেনাকাটা ইসে সুবিধা হয় কারণ গরিব মানুষ তো গরিব এলাকা আর তো গরিব মানুষদের জন্য অনেকটাই সুবিধা হয় তো সেই হিসাবে মানে রূপশ্রী প্রকল্প আমাদের অনেকটাই ইয়ে হয়ে আছে আমাদেরকে সাহায্য আমরা পাচ্ছি